আমি উত্তর ভারত বা দক্ষিণ ভারত বা কন্টিনেন্টাল কোনোটাই খাবার রান্না করতে পারি না আর চায়ও না ওগুলো বাইরের খাবারই ঠিক আছে বা বাইরের যেহেতু দেশের খাবার সেহেতু সেখানেরেই ঠিক আছে আমি বাঙালি ঠিক আছে আমি একদম পিওর বাঙালি আমি জলপাইগুড়িতে ঠাকি ঠিকই কিন্তু আমি সত্যি বাঙালি তো আমি যেহেতু বাঙালি আমি সেহেতু বাঙালি রান্নাগুলো করতে খুব ভালোবাসি আলু পোস্ত ভাত মাছের ঝোল ডাল এই জিনিসগুলো আমি খুব ভালোবাসি এগুলো আমি রান্না করতেও পারি আমার হাজবেন্ড বা আমার যে ছেলে মেয়েরা আছে তারাও এগুলি খেতে ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ি তারা আমার হাতের রুটি পরোটা লুচি আলুর দম সবজির তরকারি এগুলো কিন্তু তারা ভালোবাসে তো সেই জন্য আমি তাদেরকে এগুলো করে খাওয়াই এ এবার আমি বলতে পারবো না যে উত্তর ভারতের হ্যাঁ আমি জানি উত্তর ভারতের ডালটা বেশি পছন্দ করে ও দক্ষিণ ভারতে ইডলি ধোসা এই রকম কিছু পছন্দ করে কিন্তু আমি বাঙালি হওয়া সত্ত্বে আমি মাছ খেতে খুব ভালোবাসি আমার পরিবারের সবাই মাছ খেতে খুব ভালোবাসে যেন মাছে তাদেরকে বশীকরণ করে রেখেচে মাছ খেলে না কি তারা বলে অনেক পুষ্টি পাওয়া যায় তো মাছের যা স্বাদ সেটা কিন্তু একমাত্র বাঙালিরাই ভালোভাবে বুঝতে পারে কারণ মাছে ভাতে বাঙালি কথায় আছে না তো সেই জন্য বাঙালিদের প্রিয় খাদ্য যেটা মাছ সেটাই আমি সবথেকে ভালো করতে বা রান্না করতে জানি